আমি টাকা সঞ্চয় করি সেভিংস করে আমি সেভিংস করে সেটাকে ব্যাংকে রাখি এবং এফডি তো করি না এফডি না মিউচুয়্যাল ফান্ডস ইত্যাদিতে আমি ইনভেস্ট করি সেখান থেকে ভালো রিটার্নও পাই আমি সেই আমি খুশি আছি আমি হ্যাপি আছি যে যতটা রিটার্ন পাচ্ছি ইত্যাদিতে ফিউচারে আমার আরও ইনভেস্টমেন্ট করার আছে অনেক কিছুতে করবো এমন এফডি করবো মিউচুয়্যাল ফান্ডস ইত্যাদি যেমন আছে অনেক জায়গা আছে সব জায়গাতে একটু করে ইনভেস্ট করে রাখবো